আমি অনেক ভারতীয় বিজ্ঞানীদের কথা পড়েছি সকলের কথা বলা তো সম্ভব নয় তাই আমি দুটো বিজ্ঞানীর কথা বলছি ভারতীয় বিজ্ঞানী হলেন জগদীশচন্দ্র বসু তিনি আবিষ্কার করেছেন গাছের প্রাণ আছে আর একজন হলেন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট তিনি শূন্য আবিষ্কার করেছেন